আমরা সাধারণত টিভিতে মাঠে গিয়ে যেই সব খেলাধুলা দেখি এইই সব খেলাধুলার জন্য জন্য যারা খেলোয়াড়রা আছে তাদের জন্য প্রত্যেক জেলায় জেলায় ইয়া মানে কেন্দ্র রয়েছে তাদের সেখানে প্র্যাকটিস করায় সব কিছু আছে যেরকম ক্রিকেটে ইডেন গার্ডেন আছে এরকম অনেক অঞ্চলে প্রতিটা জেলায় সব এম মাঠ রয়েছে সেখানে তারা সব তাদের প্রতিযোগিতা কিংবা অনেক কিছু খেলাধুলা হয় এবার ফুটবলে যেরকম আমাদের আছে দার্জিলিং গোর্খা সমিতি মোহনবাগান ক্লাব আছে ইস্ট বেঙ্গল ক্লাব আছে মহামেডান ক্লাব আছে কালীঘাট এম এস আছে টালিগঞ্জ অগ্রগামী আছে সদন সমিতি আছে এরকম অনেক ফুটবলে অনেক খেলার মাঠ আছে এবার হাডুডুও খেলা হয় অনেক অঞ্চলে এরম অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে প্রত্যেক জেলায় জেলায় সেরকম সব রকম এখানে সুযোগ সুবিধে সব কিছু আছে আর কি প্রত্যেক জেলায় জেলায়